হ্যাঁ আমি যে কোনো পাঁচটি জেলার নাম বলতে পারবো সেগুলো হলো পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি পূর্ব মেদিনীপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর